আমি একজন শিল্পী হিসেবে সে যতটুকু মানি না তবুও লোকের প্রতি যে ভালোবাসা আমার সেটা দেখেই আমি অনুপ্রাণিত এবং নিজেকে খুব এগিয়ে নেওয়ার জন্য আমি কষ্ট করেছি নিজের প্রতিভাটা দেখার জন্য উৎসাহিত হয়েছিলাম আমার যতটুকু কাজ আমি সেটুকুও করেছি কিন্তু মানুষের ভালোবাসা মানুষের যে উৎসাহ সেটা আমাকে কোনোদিনও ব্যর্থতা করেনি আমি এটাই যে খুশি আমি হয়তো কোনোদিন কোনো প্রোগ্রামে যেয়ে থাকি কোনও মানুষের ভালোবাসা দেখে কোনও সমস্যার সম্মুখীন এখনও পর্যন্ত হইনি আশা করব মানুষের ভালোবাসা পেয়ে যদি একটু সমস্যা থেকে সমস্যাকে কাটিয়ে ওঠার জন্য যতটুকু আমার করার সেটুকু আমি করব আর হচ্ছে আমি চিত্র বা অন্য কিছু না আমি চিত্র সম্বন্ধে বলতে আর্টিস্ট হিসেবে সেরকম অতটা ভালো না কোনও তর্কবিতর্ক বা রঙ্গ ব্যঙ্গ যেটা ছিল সেটা আমি খুব পছন্দ করি এবং এর থেকে আমি অনেক জিনিস শিখতে পারি মানুষের কথা হোক যে আমাকে একটা কেউ কোশ্চেন করে তার উত্তরটা তাকে সঠিকভাবে দেওয়ার জন্য নিজেকে খুব উৎসাহিত মনে করে যে আমি উত্তরটা কীভাবে দেব তার বিকল্প কোনও রাস্তা ভেবে দেখি সেটা খুব চ্যালেঞ্জের সাহায্যে চ্যালেঞ্জের সঙ্গে আমি তার উত্তরটা দেওয়ার চেষ্টা করে থাকি